বলুন হ্যাঁ বল কী নিয়ে পড়লে ভালো হবে এখন তো না সাধারণ জিনিসে পড়াশোনা করলে চাকরি মিলছে না কি মিলছে এবারে এটা পড়ে যেতে হবে আর কী আর নার্সিং তো এখন সবাই পড়ছে আরও একটু অন্য কোনো দেখো দেখলে ভালো হয় নার্সিংয়ে তো এখন সবাই পড়ছে পড়লে যদি ভালো হয় তাহলে পড়বে হ্যাঁ অনার্স পড়লেও ভালো হবে সেইটা নিয়ে এগিয়ে গেলেও ভালো হবে অনার্স করলে অন্য সাবজেক্টে অনার্স করলে হ্যাঁ বেশ ইয়ে তালে ভূগোলেই অনার্স করবে আচ্ছা তাহলে সেটাই করবে হ্যাঁ রাখো